সূর্যোদয় কিম্বা সূর্যাস্তের একটি ফটো তুলতে গেলে যেই মৌলিক ধারণাগুলি প্রয়োজন ফটোগ্রাফির সেন্স থেকে সেই মৌলিক ধারণাগুলির মধ্যে প্রথম দরকার হচ্ছে আমাদের বাইরে যাওয়ার আগে ফটো তুলতে বাইরে যাওয়ার আগে নিশ্চিন্ত হয়ে যেতে হবে যে আমি কী ভাবে ক্যামেরাটা ব্যবহার করবো অবশ্যই কখন সূর্য ওঠে কখন সূর্য অস্ত যায় এই বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ আমি যদি কখনও এটা সম্পর্কে সত্যিই সুনির্দিষ্ট কোনও টাইম না জানা থাকে তো সে ক্ষেত্রে আমার স্মার্টফোনে একটি অ্যাপ নামাতে পারি যার দ্বারা আমি জানতে পারবো প্রত্যেকটা দিনে নির্দিষ্ট কোন সময় সূয্যাস্ত এবং সূয্যোদয় হচ্ছে এবং শুধুমাত্র সূয্যোদয় সূয্যাস্তর পাশাপাশি আমাকে এটও দেখতে হবে আলোর রশ্মি কোন দিকে রয়েছে আলোর রশ্মি অনেক ক্ষেত্রে ফটোগ্রাফি এবং ফটোগ্রাফি সংক্রান্ত যে কোনও জিনিসকে আরও ত্বরান্বিত করে এই শটটির ক্ষেত্রে আইএসও এবং শাটার স্পিড অ্যাডজাস্ট করে নিতে হবে যদি ট্রাইপডে বসানো থাকে তো সে ক্ষেত্রে ক্যামেরাটি আমাদেরকে শাটার স্পিডটা অ্যাডজাস্ট করে রাখতে হবে তো সেই সময় আইএসও সাধারণত দুশো চারশো কিম্বা আটশোর মতো কম রেঞ্জের মধ্যে রাখতে হবে হোয়াইট ব্যালেন্স না করতে পারলে সেটাকে অটো হোয়াইট ব্যালেন্স হিসাবে ছেড়ে দিতে হবে এছাড়াও বেশি ভাগ ক্ষেত্রেই দেখা যায় এখন সর্বনিম্ন আই এস ওর মান এক একটি ক্যামেরায় একশো হয় তো সে ক্ষেত্রে আমার অ্যাপারচার এবং শাটার স্পিডগুলোকে বেছে নিতে হবে যাতে উচ্চমানের একটি এবং সর্বোত্তম একটি রেজাল্ট আমি পাই সে ক্ষেত্রে আর এবং এ ক্ষেত্রে একটি জুম লেন্স প্রয়োজন প্রাইম বা অন্যান্য লেন্স দিয়ে হবে না যে জুম লেন্সের ফলে আমি খুব সহজেই ওই মুহুর্তটা ক্যাপচার করতে পারবো এবং শুধু সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ফটোগ্রাফ সে ক্ষেত্রে জুম লেন্সও নয় তার পাশাপাশি প্রাইম লেন্স দিয়েও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সূর্যোদয় এবং সূর্যাস্তকে অবজেক্ট করে এবং তার সামনে যে কোনও কোনও বস্তুকে রেখে একটা সৃজনশীল বা অ্যাটট্রাক্টিভ একটা ফটো পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সূয্যোদয় বা সূয্যের সামনে কোনও অবজেক্ট রয়েছে সেটাকে সামনে রেখে সেই সূয্যোদয় বা সূর্য অস্তের যে সিনিক বিউটি সেটাকে তুলে ধরা হচ্ছে যেটা একটি ফটোজেনিক একটি মোমেন্ট ক্রিয়েট করে সে ক্ষেত্রে দাঁড়িয়ে গেলে দেখতে হয় যে অ্যাপারচার খুব কম করে হলেও এফ এইট কিম্বা এফ এগারো এফ ষোলো বা তার থেকেও বেশি যদি থেকে থাকে সে ক্ষেত্রে হতে হবে যে সব ক্যামেরায় কেলভিন মিটার রয়েছে সে সব ক্যামেরায় কেলভিন মিটার ইউস করলেও এই সব ছবি খুব ভালো একটি ফলাফল পাওয়া যায়